কোনো উৎসব হলে এ সেখানে বাড়িতে বাড়িতে সবাই থাকে বা বাড়িতে আমি আরও আত্মীয় স্বজনরা আসে বন্ধুবান্ধবীরা আসে সেই জন্য ও আমি নতুন আমি অবশ্যই চেষ্টা করি যে নতুন কিছু রান্না করার আর প্রতিনিয়ত যে রান্নাগুলি হয় সে রান্না তো আমরা প্রতিদিন সবাই খেয়েই থাকি তাই উৎসবের সময় আমি চেষ্টা করি যে আমি নতুন কিছু রান্না করার নতুন কোনো পদ রান্না করার চেষ্টা করি সেই জন্য আমি দে আমি দেখি কোনো সময় কী তৈরি করা যায় ভাত আমাদের নিয়মিত খাদ্য ভাত ভাত সবজির তরকারি আমরা তো সব দিন খেয়ে থাকি সেই জন্য কোনো উৎসবের সময় অয় আমি বিরিয়ানি তৈরি করি বা পোলাও রান্না করি ই সাথে চিকেন মাটন অন তৈরি করি যেটা যেটা সবাই খেয়ে যেটা আমরা প্রতিদিন খাই সেই সেই রকম সেই রান্না তো সবাই প্রতিদিন খাই কিন্তু আমরা তো বিরিয়ানি বা পোলাও এই রান্না তো আমরা সব দিন খেতে পারি না কোনো উৎসব অনুষ্ঠান হলেই বা আ এরকম বিরিয়ানি বা পোলাও তৈরি করা হয় আমি চেষ্টা করি যে উৎসবের সময় অয় আত্মীয় স্বজনদেরকে বা বন্ধু বান্ধবীদেরকে নতুন কিছু রান্না করে খাওয়ানোর